আমাদের প্রত্যেকের জীবনে আমরা কিছু না কিছু চ্যালেঞ্জকে সম্মুখীন হয়ে থাকি এবং সেই সমস্ত চ্যালেঞ্জ সাধারণত আমাদের যুব বয়সে আমরা সম্মুখীন হই ঠিক তেমনি সবার মতন আমিও আমার যুব বয়সে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম আমার জীবনে সব থেকে প্রথম চ্যালেঞ্জ যেটা আমি সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে আমাদের মাধ্যমিকের এক্সামিনেশান ক্লিয়ার করার সময় ওই সময় আমি তখন ক্লাস টেনে পড়তাম এবং আমার দাদা আমাকে বলেছিলো যে ভালোভাবে মাধ্যমিক পাশ করতে এবং যদি মাধ্যমিক ভালোভাবে পাশ করা হয় তাহলে ভালো কলেজে ভালো স্ট্রিম নিয়ে এগোনো যায় তো সেইক্ষেত্রে ওইটা একটা আমার জীবনে প্রথম চ্যালেঞ্জ হিসাবে ধরা পড়েছিলো এবং আমি সেটার জন্য খুব খুব ভালোভাবে প্রস্তুতি নিতে থাকি এবং ওইটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে ধরেছিলাম এবং সেই চ্যালেঞ্জটাকে সম্পূর্ণ করার জন্য আমি এগোতে থাকি আর এবং এগোনোর সময় আমি প্রস্তুতি নিতে নিতে সেই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে থাকি এইভাবে যখন প্রস্তুতি নেওয়া হয় তখন টেনের বা মাধ্যমিকের ফলপ্রকাশ হয় এবং দেখা যায় যে আমি ভালো নাম্বার তুলতে পেরেছি এরপর আমি আবার কিছু চ্যালেঞ্জ ফেস করি সেটা হচ্ছে আমার উচ্চ মাধ্যমিকের সময় সেমভাবে উচ্চ মাধ্যমিকের সময় আমার মা আমাকে বলেছিলো যে ভালোভাবে এক্সামিনেশান ক্লিয়ার না করতে পারলে কোনো লাভ নেই তো ওইটাকে আমি একটা চ্যালেঞ্জ হিসাবে নি এবং আমি সেটার জন্য আবার ভালোভাবে প্রস্তুতি নি এবং উচ্চ মাধ্যমিকেও ভালো ফল উচ্চ মাধ্যমিকের পর যেটা একটা স্টুডেন্টের জন্য সবথেকে লাইফের বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে লাইফে এবার দাঁড়ানোটা তো সেক্ষেত্রে আমি খুব একটা তারপরে আর স্টাডির দিকে ফোকাস করি নি আমি বিজনেসের সংক্রান্ত এগোনোর চেষ্টা করলাম বিজনেস হচ্ছে অনেকটা রিস্কি কাজ যেটাতে চ্যালেঞ্জ সম্পূর্ণ হয়ে পরিপূর্ণ হয় তো সেটাতেও আমি প্রথম প্রথম কোনো সঠিক ফল পেতে পারি নি অনেক অসফলতার সম্মুখীন হই কিন্তু সময়ের সাথে সাথে আমি ওটাকে মানিয়ে নি এবং নিজের ব্যবসার প্রতি একটা যে চ্যালেঞ্জ সেটাকে সম্পূর্ণ করি এবং এটাতেও এগোতে পারি